পশ্চিমবঙ্গের ক্রিয়াখাত যেভাবে খেলো খেলাধুলোর ডোপিং বা কর্মক্ষমতা বর্ধন বর্ধক ওষুধ ব্যবহার এর সমস্যাকে মোকাবেলা করে তার পরীক্ষা শিক্ষা প্রয়োগ নিয়মিত রুটিন রুটিন চেকআপ তার এক্সারসাইজ করা ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া তার নিজের নিজের ডায়েট কন্ট্রোল করা তার নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখা সে যেন ভালো খেলতে পারে তার জন্য তাকে সে বেশি যে বেশি ফাস্ট ফুড খেতে পারবে না সব সমময় রুটিন একটা রুটিনের মধ্যে তাকে থাকতে হবে রুটিন নিয়ম ছাড়া চলা যাবে না